পর্যটন স্পট বলতে যেটার উন্নয়নের তো অনেকটাই হয়েছে আরো যদি করা হয় আরো ভালো হয় যেমন কালীঘাটের মন্দিরের উন্নয়ন হয়েছে যাতায়াত ব্যবস্থাটা যদি আরো একটু ভালো হয় আরো ভালো হতো দক্ষিণেশ্বরের মন্দিরেরও ঠিক উন্নয়ন হয়েছে যতখানি পাশাপাশি যাতায়াত ব্যবস্থাও হয়েছে যেটুকু তার পাশাপাশি যদি আরো একটু বেশি করা হয় ভালো হয় আমাদের যেমন সড়ক ব্যবস্থা যেমন রাস্তার মানে বাসে বা যদি ট্যাক্সিতে বা ওলা উবের করে যদি যাওয়ার যে ব্যবস্থাগুলো অনেকটাই ওভারব্রিজ করার ফলে হয়েছে সুব্যবস্থা আশেপাশে যদি আরো উন্নয়ন করা হয় আরো ভালো হয় ট্যুরিজম যে স্পটগুলিকে তাহলে আরও সুন্দরভাবে যাতায়াতও করা যায় বা অল্প সময়ে অনেকখানি পথ যাওয়া যায় বা সুন্দরভাবে সেগুলোকে মানে পরিদর্শনও করা যায় সেই ব্যবস্থাটা যদি আরও ভালো করে উদ্যোগ নেওয়া হয় আরো ভালো হয়